আমি মাঝবয়সি গোষ্টির একজন অংশ যারা বয়স্ক এবং তরুণ বয়সি যা চায় তার মধ্যে সবকিছু বজায় রাখার চেষ্টা করি মাঝবয়সি তরুণ এবং বয়স্ক এই দুটি আলাদা জগৎ এবং উভয় প্রজন্ম এই দুই প্রজন্মের মধ্যে অনেক পার্থক্য থাকে মাঝবয়সি তরুণেরা ভাবে আমরা নিজেরাই পরিচালিত হতে পারব কিন্তু তারা সবসময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে তাদের পরিচালনা করার জন্য দরকার বয়স্কদের তাদের মাথার উপর বয়স্কদের দরকার আর বয়স্করা নিজেরাই পরিচালিত হতে পারে মাঝবয়সি তরুণেরা সবসময় মনে করে আমরা নিজেরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে বয়স্করা তাদের বারবার সঠিকটা বুঝিয়ে দেয়